আমার পাঁচটা তারিখের কথা মনে আছে যে রকম বারোই অক্টোবর দুহাজার পনেরো দশই নভেম্বর দুহাজার ষোলো পাঁচই জুলাই দুহাজার সতেরো নয়ই আগস্ট দুহাজার আঠারো দশই জানুয়ারি দুহাজার উনিশ